হুম সারিকা দি বলছেন হ্যাঁ বলছি যে আমি যে জামাটা বানাতে দিয়েছিলাম হয়ে গেছে ওটা তো আমার কুড়ি তারিখে লাগবে মানে কুড়ি তারিখে বিয়ে বাড়ি আছে মোটামুটি আঠেরো তারিখের মধ্যে তো দিয়ে দিতেই হবে তো দিতে পারবেন তো দেখুন এই এই ধরণের এই ধরণের কথা বললে তো হবে না যখন আপনার কাছে দিই আপনি বললেন যে হয়ে যাবে আগের বারে ওরকম ঘুরতে যাওয়ার জন্যে যে ড্রেসটা দিয়েছিলেন দিয়ে আমি দিয়েছিলাম সেটাও কিন্তু অনেকটা লেটে এসছিলো যেহেতু আপনি ভালো বানান তাই আপনার কাছেই দিই তা বলে এই রকম করলে তো হয় না ঠিক আছে ঠিক আছে দিয়ে দেবেন তাহলে আমি যেদিন নিতে যাব ওই দিন আরেকটাও পিস নিয়ে যাব সেটাও বানিয়ে দেবেন ও ওটা রাউন্ডেই ছিলো হ্যাঁ হ্যাঁ কুর্তি হবে আমার কি আরেকবার যেতে হবে গিয়ে কি বুঝিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে